হ্যাঁ পাওয়া যাবে আছে হাজার টাকা হাজার টাকার ভিতরে খাওয়া দাওয়া সব পাবে হ্যাঁ দু দিন হো থাকা যাবে সেখানে হোটেলে হোটেল নিয়ে হুম সবাই থাকবে সেরকম ভাড়া করা হবে এবার দু দিন থাকলে তার রেট বেশি দু দিনে দু হাজার টাকা গাড়ি সমেত খাওয়া দাওয়া আছে সকালে খেতে দেবে দুপুরে খেতে দেবে বিকেলে টিফিন দেবে আবার খাইয়ে ফিরবে গাড়িতে আমাদের মোড়ের থেকেই নেওয়া আমাদের মোড়ের থেকে বাস ছাড়বে ওখানে একটা গাড়ি যাবে তো একজন না অনেক সব এক গাড়ি বাস এক গাড়ি লোক যাবে অনেক